আমাদের ভারত হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকমের নৃত্যের প্রচলন আছে কত্থক তারপর ভোজপুরি মণিপুরী বিভিন্ন রকমের তার মধ্যে আমার জানা হচ্ছে কয়েকটা হচ্ছে তারপর হচ্ছে ভারতীয় নিজস্ব নিজস্ব নৃত্য তারমধ্যে আমার যেমন জানা কয়েকটা নৃত্য বিখ্যাত শৈল্য নৃত্যের শৈলগুলি হল ঘুঙুর বাদ্যযন্ত্র যেমন তবলা হারমোনিয়াম ইত্যাদি ও যদি আধুনিক দিক থেকে বলি গিটার বিভিন্ন রকমের তারপর শব্দ করা বিভিন্ন রকমের যন্ত্রপাতি ইত্যাদি এইগুলো এইগুলো হচ্ছে আমাদের মানে মূল মূল শৈ নৃত্য শৈল এইগুলো ছাড়া নৃত্য না হলেই না হলেই বলে আমার চেনার মধ্যে কয়েকজন হল কয়েকজন ভারতীয় নৃত্য শিল্পী হল ডোনা গাঙ্গুলী উদয় শঙ্কর এরা এরা সেরা সত্যিই ভারতে খুব বিখ্যাত বিখ্যাত এবং এরা নিজেদের অবস অবস্থাকে কীভাবে তারা নৃত্যের দ্বারা ভারতে ভারতে বিখ্যাত হয়েছে আমরা এদের এদের গল্প শুনে বা এদের এদের কাছ থেকে আমরা জানতে পারি